আমাদের সকলেরই টেক্সট বুক পড়া উচিত কারণ সব্বাইকে সমস্ত কিছু যদি জানতে চায় বা জানার আগ্রহ থাকে তাহলে সকলকে অবশ্যই বই পড়তে হবে ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা সাহায্য কারো সাহায্য নিয়ে টেক্সট বুকের ওপর বেশি করে জোর দেয় কারণ টেক্সট বুক যদি তারা ভালো করে জোর দেয় তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন ছোট টাইপের প্রশ্ন ও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে সঠিক ছোট ছোট শিশুদেরকে সঠিক জ্ঞান দেওয়াটাই আমাদের প্রধান উৎস সঠিক জ্ঞান যদি তারা নিতে পারে তাহলে বড় হলে তাদের আর কোনও সমস্যার সৃষ্টি হবে না তাই অবশ্যই আগে সকলকেই ছোট থেকে পড়ার বইয়ের উপর বেশি পরিমাণে জোর দিতে হবে যারে যাতে তারা বইগুলো পড়তে পারে ও পড়ার চেষ্টা করে সেইদিকে আমাদের সকলকেই নজর রাখতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে তারা যেন খেলাধুলার পাশাপাশি মন দিয়ে তাদের পড়ার বইগুলোও পড়তে থাকে টেক্সট বুক পড়লে তারা সঠিকভাবে যদি অভ্যেস করে পরীক্ষাতেও সঠিক ফলাফল পাবে এবং এই সঠিক ফলাফল পাওয়ার পরে তারা নিজে থেকেই নিজের মনের চেষ্টায় নিজের আগ্রহের সাথে টেক্সট বুক পড়ার উপর বেশি পরিমাণে জোর দেবে